হ্যালো হ্যাঁ হ্যাঁ কোথা থেকে বলছো

গাড়ি এই চব্বিশ তারিখে ছাড়বে কতোটা বলতে তুমি যে যেরকম পরিষেবা যাবে খাওয়া দাওয়া সব আমরাই দেবো খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে মোটামুটি সব তীর্থ স্থানে মোটামুটি ঘোরানো হবে যেসব তীর্থ স্থানে সব্থানে সব যায় সব জায়গায় আমরা ঘোরাবো হ্যাঁ রাম মন্দির যেখানটা অযো অযোধ্যা সেখানেও যাবে ওই আসারপথে টাকা বলতে সকলের যে জানি তোমারও তাই নোবো চব্বিশ তারিখে এই ছটা নাগাদ ব্যাক করবে ঐ এক সপ্তাহ পর সিট সেটা নম্বর ধরে এবারে করে নিতে হবে